আমার পণ্য বিক্রিতে দালালরা নানাভাবে সাহায্য করে থাকে এবং শোষণ করেও থাকে তাছাড়া সাহায্য এক বা একাধিক কাজ পরিবেশন করতে পারে একটি কূটনৈতিক এখন তো রাজনৈতিক বেশি রাজনৈতিক দালালরাও বেশি অনেক কিছু করে থাকে যেমন অনুমোদনের সংকেত হিসাবে দেওয়া যেতে পারে এবং একটি সাময়িক মিত্রকে শক্তিশালী করতে যে বিক্রি করছে তার নানা ধরণের আচরণ এবং সরকারকে পুরস্কৃত করতে যে দিচ্ছে সংস্কৃতির প্রভাব প্রসারিত করতে এবং প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহ করতে দেশ থেকে সম্পদ আরোহণের জন্য অন্যান্য ধরণের বাণিজ্যিক এক্সেস লাভের জন্য দেশগুলি আরও কূটনৈতিক কারণে সহায়তা প্রদান করতে পারে এবং পরোপকার উদ্দেশ্যগুলি প্রায়ই সহায়তা করে থাকে বেসরকারি সংস্থা বা সরকার দ্বারা সাহায্য দেওয়া যেতে পারে সাহায্য হিসেবে কিছু প্রকারগুলি সীমাবদ্ধ করার নির্দেশ পরিবর্তিত হয় এবং আমি যে পণ্য বিক্রি করি সেখান থেকে কিছু স্থানীয় দালালরা আছে যারা আমার কাছ থেকে কম টাকায় নিয়ে যায় এবং সেটা তারা ওপরে আবার বেশি টাকায় বিক্রি করে থাকে আবার কিছু কিছু ব্যবসায়ীরা আছে যারা ঠিক দামেই আমার কাছ থেকে নেয় এবং কিছু অল্প লাভ করে সেটা বিক্রি করে থাকে আবার এমন আছে যারা আমাদেরকে কাজ করায় এবং অল্প পরিমাণ দিয়ে সেটা সব পরিমাণ ও নিজে নিয়ে নেয় এভাবেই আমরা নানাভাবে শোষণ হচ্ছি